কৃষক বা বাড়ির পিছনে করা পোল্ট্রি পালনকারীরা কীভাবে তাদের কাজের জন্য মুরগির সঠিক জাত নির্বাচন করেন কারণ তারা অনেক ধরনের জাত বিক্রয় করে বা চাষ করে বিক্রয় করে সে চাষ করার ফলে যেই যেই জাতে দেখবে বেশি ক্ষয় ক্ষতি নাই বেশি লস নাই বা বেশি যেমন মুরগির রোগ হয় মাঝে মধ্যে সেই রোগগুলি যেই মুরগির কম বা ক্ষতি কম হয় সেই মুরগির জাত তারা চাষ করবে এবং যেই জাতে বেশি লাভবান হবে বেশি টাকা পাওয়া যায় সেই মুরগিই চাষ করবে এবং যেই জাতের মুরগিতে কম খরচে বেশি লাভবান হওয়া যায় তখন সেই মুরগিই চাষ করবে এবং উপলব্ধ সমস্ত বৈচিত্র্য কী কী এবং কীভাবে তারা একে অপরের থেকে পৃথক তারা একে অপরের থেকে পৃথক অনেক মুরগি যেমন কোনো মুরগির মাথায় ঝুঁটি আছে কোনো মুরগির মাথায় ঝুঁটি নাই যেমন ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি পোলট্রি মুরগি একটু শক্ত ধরনের হয় একটু শক্তি বেশি হয় ব্রয়লার মুরগি একটু শক্তি বেশি নাই এবং শক্ত নয় নরম যেমন ব্রয়লার মুরগি এক কাছে বস থাকলে তাদের এনার্জিটা নষ্ট হয় না কিন্তু পোলট্রি মুরগি ছটফট করে বেশি সেই জন্য তাদের এনার্জি নষ্ট হয়ে যায় এইভাবে তারা পৃথক বা আমাদেরও বাড়ির পাশে এক পোলট্রি ফার্ম আছে তাই আমি অনেক কিছু জানি পোলট্রি ফার্মের বিষয়ে